বর্তমান পরিস্থিতিতে ভারত সরকার উদ্যোক্তাকারী ব্যবসাদের জন্য প্রকাশমান করছে কারণ সরকার বিভিন্নভাবে আমাদের সাহায্য করছে আগে আমাদের ফসল বিক্রি করতে যেতে হত অনেক দূরদূরান্তে কিন্ত সেইক্ষেত্রে আমাদের সুবিধা করে দিয়েছে ভারত সরকার আমাদের বিভিন্ন গ্রামে গ্রামে মান্ডি তৈরি করে দিয়েছে যেখানে আমরা যে যেকোনো ধরনের ফসল সবজি ধান গম কাঁচা মূল্যে ক্রয় এবং বিক্রয় করতে পারি এবং তাছাড়া অন্যান্য যে ব্যবসাদাররা যারা নতুন নতুন প্রকল্প গ্রহণ করছে অন্যান্য ব্যবসা করার জন্য সে সমস্ত ব্যবসাদারকে সমর্থন করার জন্য সরকার বিভিন্ন ধরনের লোন দিচ্ছেন লোন প্রদান করছেন ব্যাংক থেকে এবং অন্যান্য আরও সংস্থা থেকে লোন প্রদান করছেন যাতে তারা সহজেই ব্যবসাটাকে তাদের সুচল করতে পারে এভাবে সরকার আরও বিভিন্নভাবে আমাদের সমর্থন করে চলেছে প্রতিনিয়ত